হ্যাঁ আমি পাঁচটি তারিখের কথা আমার মনে আছে দু হাজার তেইশ সালে পঁচিশে ডিসেম্বর হচ্ছে বড়দিন মানে হচ্ছে যিশু খ্রিস্টের জন্ম দিবস তারপর হচ্ছে একত্রিশে ডিসেম্বর মানে বছরের শেষ দিন তারপর আসছে ফার্স্ট জানুয়ারি মানে বছরের প্রথম দিন তারপর হচ্চে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম দিবস তেইশে তারপর তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্ম দিবস আমার এই মুহূর্তে এই পাঁচটি দিনের কথা আমার মনে আছে